আমাদের বাড়িতে ছোটো থেকে চাষবাস হয় যেমন ধান চাষ হয় সবজি চাষ হয় আর আমাদের জমিতে যখন ধানগুলো কাঁচা কাঁচা অবস্থায় থাকে তখন ধানগুলো দেখতে খুব ভালো লাগে আর যখন ধানগুলো পেকে সোনালি রঙের হয়ে যায় তখন দেখতে আমার খুবই ভালো লাগে আবার যখন ধানগুলো আমরা বাড়িতে তুলে নিয়ে আসি নিয়ে এসে ধানগুলো থেকে চাল বের করে সেই চালটাকে কুটে আমরা নতুন নতুন পৌষ পৌষ মাসে যে পিঠে বানানো হয় সেটা খেতেও আমাদের খুব ভালো লাগে আবার নানান রকম শাক সবজিও চাষ হয় আমাদের বাড়িতে নানান রকমের শাক সবজিগুলো যখন টাটকা টাটকা টাটকা শাক সবজিগুলো যখন খাই তখন সেগুলো খেতেও আমাদের বেশ ভালোই লাগে আর শাক সবজি যখন টাটকা টাটকা শাক সবজি আমরা খাই সেগুলো খেলে আমাদের শরীরও সুস্থ থাকে আর আমাদের দেশে যেমন শাক সবজির চাষবাসও হয় যাতে শাক সবজি চাষবাস করলে আমাদের গ্রামে বা দেশে সেগুলো সবাই খেতে পারে যাতে টাটকা টাটকা শাক সবজি খেয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য আমরা সবাই চাই যে চাষবাসগুলোকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই কিন্তু বর্তমান সময়ে এখন আমাদের চাষবাসের দিকটা অনেক কমে যাচ্ছে যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে এখন ততটা চাষবাস দেখা যায় না তবুও যতটা পারি আমরা চাষবাসগুলোকে এগিয়ে নিয়ে যাই কারণ চাষবাসের যে ধান শাক সবজি এগুলো টাটকা টাটকা জিনিস খেলে আমাদের শরীর খুব সুস্থও থাকে আর চড়া দামে বাজার দিয়ে সেটাকে কিনে আমাদের খেতেও হয় না কারণ বাজারে চড়া দামের শাক সবজি সেগুলো খুব শরীরকে অসুস্থ করে দেয় আর নিজেদের ঘরের চাল শাক সবজি এসবগুলো খেলে শরীর সুস্থও থাকে আর আমরা সেটা সবাই খুব খুশিও হয়ে যায়